হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কী সাহায্য করতে পারি পোড়া মাটির জিনিস এখানে তৈরি করা হয়

হ্যাঁ হ্যাঁ আমার এখানে সমস্ত কিছুই পাওয়া যায় ঘড়া থেকে তৈরি করে খাবরি মুড়ি ভাজার খোলা ইত্যাদি সব কিছু পাওয়া যায় না আপনি যদি অনেক পরিমাণে নেন তো সেইক্ষেত্রে আপনার ছাড় হয়ে যাবে অনেকটাই তো আপনি এসে তো বুঝতে পারবেন যে দেখুন অন্য সব দোকানের থেকে আপনি এখানে খুব কম দামে পাবেন হ্যাঁ আমাদের এখানে সঙ্গে সঙ্গে হাতে তৈরি করা হয় এবং মানে জিনিসটা সঠিকভাবে হওয়ার পরেই তাদের বিক্রি করা হয় হ্যাঁ সবই বানানো হয় এখানে দেখুন অন্য দোকানে আপনি কিনতে গেলে তারা তো অন্য জায়গা থেকে তারাও কিনে এনে বিক্রি করে আপনাকে তো আমি যেহেতু আমি নিজে তৈরি করে বিক্রি করি তো সেখানে আপনার কম দামে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ দো আ আমি হ্যাঁ আমাদের না না না না না না না আমাদের বাড়ির বাড়ির নিচেই আমাদের দোকান তো তো আপনি সবসময়ই পাবেন ঠিক আছে আসুন দোকানে এলে কথা হবে ঠিক আছে ঠিক আছে